হ্যাঁ বলুন কে বলছেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার বলুন

আচ্ছা

ঘটনা হচ্ছে মেয়ে ছেলে তো আমরা মেয়ে ছেলে একা কোথাও পাঠাই না যাই হোক আপনি যখন বলছেন আপনার সঙ্গে পাঠিয়ে দেব অসুবিধা কিছু নেই তো কে রকম কি আচ্ছা আচ্ছা আচ্ছা তো সবাই মিলে গ্রুপে যাচ্ছে তো এটা কোথায় কোথায় যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা খুব ভালো জায়গা যাক অসুবিধা নেই তো কিরকম কি খরচা দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা তাহলে একদিনেরই ট্যুর সকালবেলা যাচ্ছেন সন্ধ্যেবেলাই বাড়ি ঢুকে যাচ্ছেন এর মধ্যে টিফিন দেবেন খাবার দেবেন সব কিছুই দিচ্ছেন ও অসুবিধা কিছু নাই যা নাই যাক হুম বাইরে একটু ঘুরেই আসুক একটু আনন্দ ফুর্তি হবে হুম সব আচ্ছা আচ্ছা

তো সেক্ষেত্রেও কি তিনশো টাকা প্লাস তিনশো টাকা ছশো টাকা পে করতে হবে আপনাদের তাই তো দুজন যদি যায় তাহলে ছশো টাকা পে করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কত জন যাচ্ছে মোট মোট আপনাদের কত জনা যেতে পারে মোট কত জন যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা তার মানে একটা বাস ফুল হয়ে যাবে চলুন সব একসঙ্গে আনন্দ ফুর্তি করে আসি একটু এনজয় করে আসি মনটাকে একটু অন্য জায়গায় নিয়ে যাই চলুন আচ্ছা

আচ্ছা পেমেন্টটা কি অনলাইনে দেওয়া যাবে না ক্যাশে দিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই নাম লিখিয়ে আসবো হ্যাঁ আমি আমার মেয়ে দুজনেই যাব আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা